আমি আমার প্রিয় মানুষটিকে নিয়ে ভ্রমণ করতে চাই তার কারণ আমি আমার প্রিয় মানুষটিকে সব সময় আমার কাছে পেলেও আমার সাথে একসাথে থাকলেও সব সময় কেউ না কেউ থাকে যা যার জন্য তার সাথে ঠিকঠাকভাবে খুশ মেজাজে খোলামেলা কথা বলতে পারি না তার সাথে সময় কাটাতে পারি না গল্প করতে পারি না কোনখানে নিজেরা দুইজনে মিলে ঘুরতে যেতে পারি না এ কারণে চাই যে আমি ওকে নিয়ে দূরে একটা কোথাও সমুদ্রে বেরিয়ে আসি যেখানে শুধু আমি আর সে থাকবে যেখানে আমাদের দুজনের মধ্যে আর তৃতীয় ব্যক্তি বলে কেউ থাকবে না যার কারণে আমরা দুজনে একে অপরকে ভালোভাবে বুঝতে পারবো কথা বলতে পারবো সময় দিতে পারবো ঘন্টার পর ঘন্টা চিনতে পারবো জানতে পারবো এবং অনেক আনন্দ অনেক হাসি অনেক খুশি দুজনে মিলে থাকবো অনেক সময় কাটাতে পারবো সন্দেবেলায় বিকেলবেলায় ঘুত্তে বেরাবো দুজনে মিলে অনেক ভালো সময় কাটবে আমাদের এই কারণে আমি আমার প্রিয় মানুষটির সঙ্গেই ঘুরতে যেতে চাই অনেক সময় কাটানোর জন্য অনেক ভালো লাগার জন্য এবং তাকে ভালো রাখার জন্য